পূর্ব বর্ধমান জেলার প্রধান জাতিগত ভাষাগত গোষ্ঠীগুলি হলো বাঙালি বিহারি মুসলিম হিন্দু বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ এখানে একসঙ্গে বসবাস করে মিলেমিশে থাকে একসঙ্গেই মানে ওঠাবসা করে এখানে এ এই এলাকার মধ্যে বসবাসকারী কোনো উপজাতি গোষ্ঠী সম্পর্কে আমি এক একদমই অবহিত নই আমার জেলা এবং এর আশপাশেই যে ভাষা পরিবর্তন হয় সেটা হচ্ছে কিছু ভাষা পরিবর্তন হয় যেমন বিহারিরা বিহারি ভাষায় কথা বলে একটু অন্যরকম টান আছে অনেক মুসলিমরা আবার হিন্দি ভাষাতেও কথা বলে ইত্যাদি